হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি এটা কি মুর্মুর কাকা না সুগন্ধার সুগন্ধা মুর্মুর কাকা তো আপনি বলছি আমি ওর আমি ওর স্কুলের হচ্ছে শিক্ষক মহাশয় বলছি বাংলা পড়াই আর কি স্কুলে ওদের বলতে ও হচ্ছে আজকে আজকে তো টিফিনে হচ্ছে যখন সবাই বাচ্চারা খেলাধুলো করছিল ওর শরীরটা একটু প্রথম থেকেই খারাপ ছিল তারপরে ওর বন্ধুদের সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছে হোঁচট খেয়ে দিয়ে মাথাটা মাথাটা একটু ফেটে গেছে মাথা থেকে রক্ত পড়ছে আর পাটা থেকে একটু রক্ত পড়ছে আর কি আপনি কি আছেন বাড়িতে হ্যাঁ ও হচ্ছে ওর হাসপাতালে নিয়ে এসেছি আমরা হাসপাতালে আছি আমরা এখনও মানে ব্যান্ডেজ হ্যাঁ হ্যাঁ ওর ব্যান্ডেজ ট্যান্ডেজ হয়ে গেছে ও এখন বসে আছে না না না ও একদম সুস্থ আছে ও বাড়ির লোককে খুঁজছে আর কি মানে অনেকক্ষণ দেখেনি তো কাউকে বাড়ি চলে যাবে ওকে বাড়ি ছেড়ে দেবো আপনারা যদি আসেন তাহলে বাড়ি নিয়ে চলে যেতেন না না ডাক্তারবাবু বলছে ওই সকাল থেকেই খালি পেটে ছিল টিফিনে তখনও খায়নি না খেয়ে না খেয়েই খেলছিল ওই জন্যই হোঁচট খেয়ে একটু পড়ে গিয়ে মাথা ফেটে গেছে এই জন্য অসুবিধা আর কি মাথা ঘুরে গেছে এই রোদের মধ্যে প্রচুর তো রোদ এখন দেখুন না বাইরে সেই জন্যই মাথাটা ঘুরিয়ে একটু পড়ে গেছে আর কি হুম হুম না স্যার আপনি হচ্ছে ব্যাপারটা ভুল বুঝছেন দেখুন ওটার তো টিফিনের টাইমে ঘটনাটা ঘটেছে টিফিনের টাইমে তো সবাইয়ের জন্যে টিফিন হয় আর সমস্ত বাচ্চারাই টিফিন করছে এবার আপনার মেয়ে আপনাদের বাড়ির মেয়ে যদি টিফিন খাওয়া দাওয়া না করে ছোটাছুটি করে ধরুন আমাদের স্কুলে তো তেরোশো তেরোশো চোদ্দোশো মতো ছাত্রছাত্রী সবাইকে তো আর দেখা সম্ভব নয় টিফিনে তো সবারই খাবার টাইম ওরা না খেয়ে যদি ছোটাছুটি করে সেক্ষেত্রে আমাদের কী করার আছে শুধু শুধু আমাদেরকে কেনো দোষ দিচ্ছেন বুঝতে পারছি বাধা টিফিনের সময় সবাই ওরা বাচ্চারাও তো খাওয়া দাওয়া করছে আমরাও তো খেতে গেছি না আমরা আমরা কি টিফিনে খাব না বাধা বাধা কী করে দেব আমরাও তো টিফিনে টিফিন করছিলাম না হ্যালো বলছি বলছি বলছি এত ফোনে কথাবার্তা না বলে আপনি একটু তাড়াতাড়ি আসুন মেয়েটা তো অসুস্থ অনেকক্ষণ থেকে পরিবারের লোককে খোঁজখবর করছে তাড়াতাড়ি এলে ভালো হয় ও একা কখন থেকে বসে আছে হ্যাঁ সে আসুন আসুন দরকার হলে মিটিং ফিটিং স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছে ওনাকে বলুন সে সব অসুবিধা নেই কিন্তু আসুন এখন বর্তমানে আসুন এখন তারপরে যা হবে হবে তাড়াতাড়ি